হ্যাঁ বলছি হ্যাঁ কে বলছেন

হ্যাঁ বুঝতে পেরেছি বাচ্চাদের যেতে খুব অসুবিধে হচ্ছে বিশেষ করে বর্ষার সময় তো অসুবিধা হচ্ছে ঠিক আছে আমাদের নেক্সট যে স্কিম আছে আমরা সেই স্কিমে ওটাকে পাস করিয়ে দেবো ওই রাস্তাটা হয়ে যাবে কোনো অসুবিধে নেই আচ্ছা ঠিক আছে আপনি একটা লিস্ট করবেন যাদের এখনো পর্যন্ত কোনো রকম স্যানিটারি নেই বাথরুম নেই হ্যাঁ সেই লিস্টগুলো আপনি অঞ্চল অফিসে এসে জমা দেবেন দিলে আমরা সেইভাবে তাদেরকে একটা ব্যবস্থা করে দেবো হুম বলুন হুম না ভালো চিন্তা ভাবনা আপনি যেটা বলেছেন ভালো হ্যাঁ সেটা যদি করা যায় তাহলে তো ভালোই হয় তবে কীভাবে করা যায় সেটা যদি একটু ভেবে আপনাদের পরামর্শ দেন সেটাও আরও ভালো হবে হুম আর আমি ওটা ভেবে দেখছি আচ্ছা ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ